হ্যালো হ্যাঁ কল্পনাদি বলছেন আমি টিয়াদি বলছি আর কি আমাকে ওই টিয়া বলেও ডাকতে পারেন আপনি মনে হয় ছোটোই হবো হ্যাঁ সেই ট্রেনে আসতে আসতে দেখা হয়েছিলো না তখন বলছিলাম আপনিও শ্রমিকের কাজ করেন আমিও শ্রমিকের কাজ করি কোথায় আর কাজ বাজ ও আমিও তো ভাবছি যে কোথায় খুঁজতে যাবো সবাই তো বলছে জলপাইগুড়ি পুরুলিয়ার দিকে না কি কাজ খালি আছে কেউ কেউ কলকাতাও বলছিলো আপনাদের তাহলে ওখানে কি কলকাতায় কি কাজ খালি আছে আমাকে নেওয়া যাবে কি তো সমস্যা ঠিক আছে আর আমিও ভাবছিলাম যে দূর দূরান্তে চলে যাবো অনেকেই তো বলছে ওই জায়গাগুলোয় আছে জলপাইগুড়ির দিকে তাহলে ভাবছি যে তাহলে আপনার সাথেই থাকবো দুজনে ভালোই হবে বন্ধু হ্যাঁ হ্যাঁ এটাই তো সমস্যা কিন্তু ওটা তো ভীষণ সমস্যা এই সমস্যাটা তো প্রচুর পরিমাণে হচ্ছে এই সমস্যাটা তো প্রচুর পরিমাণে হচ্ছে বাচ্চা কাচ্চা যে কীভাবে মানুষ করছি দিদি কি আর বলবো খেতেই পাচ্ছে না আর পড়াশুনা সমস্যা আমাদেরও আমার আবার বাড়িতে কেউ বাজার করার রান্না করার কেউই নেই ওর বাবাও থাকে বাইরে কাজ করতে গেছে কি যে হবে ভীষণ খারাপ হয়ে যাচ্ছে কাজ বাজও নেই কি এভাবেই চলবে আমাদের দিনগুলো কীভাবে যে চলবে জানি না কি হবে আচ্ছা আপনি আমার নম্বরটা তাহলে সেভ করে রাখবেন টিয়াদি বলে তাহলে আপনার সাথে আবার পরে কথা হবে চলুন রাখছি তাহলে হ্যাঁ রাখছি তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে